প্রথমত আমি একজন স্টুডেন্ট কোনো লেখক বা লেখিকা নয় আমি চাই যে সমাজে যেই ভ্রান্ত ধারণাগুলি আছে যেমন মানুষ ছোটো বড়ো জাতিভেদ এসব নিয়ে মানুষ আমার লেখার খুব ইচ্ছা আছে মানুষ এগুলোকে অনেক খারাপ দিক কারণ এটা আমি চাই যে সুশিক্ষিত একটা পরিবেশ তৈরি হোক মানুষ যদি এরকমভাবেই ভুল ধারণাগুলো মনে রাকবে তাহলে মানুষ তো উঁচু পদে বা সুশিক্ষিত পরিবেশ বা ভদ্র পরিবেশ তৈরি হতে পারবে না মানুষ আরো নিচের দিকে বা নোংরা পরিবেশ তৈরি করবে তার জন্যেই আমি এই এইগুলো চাই যে মানুষের ভ্রান্ত ধারণা বা খারাপ জিনিসগুলো মানুষের মন থেকে মুছে যায় এবং ভালো দিকটা মানুষের মনে আসে মানুষ সুশিক্ষিত জীবন পাক এবং ভদ্র এবং শিক্ষিত হয়ে উঠুক মানুষ যাতে উঁচু পদে যায় এসব নিয়েই আমার লেখার ইচ্ছা আছে